মাছ ধরার পেশাটা দেখুন কেমন মাছ ধরার পেশাটা এ ক্ষেত্রে সবাই চায় না যে নিজে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে নদীতে নৌকো চালিয়ে কিন্তু পেটের জ্বালা একটা বিরাট জ্বালা সে ক্ষেত্রে আমরা জীবনকে ঝুঁকি নিয়ে বাজিয়ে রেখে আমরা যাই কারণ পরিবার আছে সেখান তার বাবা মা সন্তান সন্ততি স্ত্রী সবাই আর খাবার জোগাড় করা জীবন জীবিকার এগিয়ে দিয়ে যেতেই হয় কিন্তু আমি চাইব না আমার ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক চাইবো আমার ছেলে অন্য কাজে যুক্ত হোক ভালো কাজ পা এটাই চাইব কিন্তু পেট কারো কথা শুনবে না না খেতে পেলে সে ক্ষেত্রে সরকারি চাকরি বা কোনো কোম্পানি ভালো কাজ না পেলে সে ক্ষেত্রে আমার ছেলেকেও হয়তো এই কাজটাই করতে হতে পারে এই কথাটাই আমার বলার অন্য কিছু না আমি চাইবো না কখনো ওই যে মৎস্য শিকারের কাজের ক্ষেত্রেই সবাই আগে আসো কিন্তু জীবন জীবিককে তাগিদে পেটের তগিতে সবাইকে করতে হয় এটাই বলার ছিল